আমি দশ থেকে এক কোটির মধ্যে পাঁচটি সংখ্যা বলতে পারব যেগুলি হল এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার